আমার দশ বিঘা জমি আছে আমি কিছু জমিতে ধান চাষ করি কিছু ডাঙা জায়গা আছে আমি সেখানে সবজি চাষ করি বিভিন্ন ধরনের সবজি তার পরে ধান চাষ তো আছে এবারে সেই সবজিগুলো চাষ করার জন্য আমার মানে সুন্দর করে চারদিক দিয়ে ঘিরে নিয়ে মানে বেড়া দিতে হয় না হলে ছাগল গোরু এই সবগুলোয় ওই সবজি নষ্ট করে দেবে এধারে ধান ক্ষেতে ওরকম ইঁদুরে সে ওরকম ধান কেটে নষ্ট করে দেবে তার জন্য আমার তো আর প্রতিদিন সেখানে গিয়ে পাহারা দেওয়াটা তো সম্ভব নয় যার জন্য আমার প্রচুর পরিশ্রম করতে হয় কেননা আমার ওই সব বাজার দিয়ে গিয়ে প্লায়ার্স কিনে আনতে হয় এনে সেই সব নেট দিয়ে জাল দিয়ে চারদিকে সুন্দর করে ঘিরে রাখতে হয় না হলে আমার ফসল সবজি সবই ছাগল গোরু সবই নষ্ট করে দেবে যার জন্য আমার এটাই দেখতে হয়